হ্যাঁ কে হ্যাঁ বলছি আচ্ছা তো আপনি কিছু রিপোর্ট টিপোর্ট করিয়েছেন তো রিপোর্টে কিছু কি ধরা পড়েছে ও তাহলে তো জন্ডিস হয়েছে বোঝাই যাচ্ছে তো আপনি আপনার রুটিনটা চেঞ্জ করতে হবে অর্থাৎ আপনাকে সব সবকিছু সেদ্ধ সেদ্ধই খেতে হবে প্রথমেই বুঝতে পারছেন যেহেতু জন্ডিসের হলুদ হলুদ ভাব থাকে আপনাকে বুঝতে পারছেন সব গা টা সব হলুদ হয়ে যায় তো এই এইবার আপনাকে সেদ্ধ মেদ্ধ রান্না করতে পারেন তো হ্যাঁ তাহলে পেঁপে আচ্ছা তাহলে ভালো ব্যাপার তাহলে আপনাকে ওই সেদ্ধ করতে হবে যত ধরনের সব শাকসবজি থাকে সব আপনাকে সেদ্ধ খেতে হবে আর সবথেকে বড় কথা আপনাকে বারবার কিন্তু রিপোর্ট করে যেতে হবে এক সপ্তাহ অন্তর অন্তর কিন্তু আপনাকে বিলিরুবিন রিপোর্টটা বারবার চেক করতে হবে ঠিক আছে তাহলে আপনি কি চেম্বারে আসতে পারবেন হ্যাঁ আমার চেম্বারটা হচ্ছে ওই ঘোষবাগানের এই মসজিদের পাশে হ্যাঁ আমি মাত্র সপ্তাহে চারদিন বসি তারপর থাকি না তারপর যদি আপনাকে দেখাতে হয় তো কলকাতায় যেতে হবে তো আপনি একদিন এসে আপনাকে নাম লিখিয়ে যেতে হবে ধরুন ওই শনিবার করে আপনি নাম লেখাতে পারেন শনিবার সকাল থেকে নাম লেখানো হয় তো ছটা থেকে নাম লেখানো হয় ওই ধরুন দশটা অব্দি শেষ হয়ে যায় তারপরে টোটাল ধরুন এই কুড়িজন কুড়িজন একদিনে বেশি আমি দেখি না তো আপনাকে একদিনে নাম লিখিয়ে আপনাকে ডেট দেওয়া হবে আমার যে কম্পাউন্ডার আছে ও আপনাকে একটা ডেট দিয়ে দেবে ওই ডেটেই আপনি আমাকে দেখাতে পারবেন আর ফিজ কিন্তু সবার জন্যই ধরাবাঁধা পাঁচশো টাকা করে ঠিক আছে হ্যা ফিজটা কিন্তু পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওখানে সব আছে আপনি যদি চান তো আমাদের এখানে মেডিসিনের শপ থেকেও কিনতে পারেন আর পাশেই আমাদের টেস্ট ল্যাব রয়েছে তো ওখানেও দেখাতে পারেন আপনি হ্যাঁ আপনার ফ্যামিলি মেম্বার যদি আসলে ভালো হয় যেহেতু আপনি একটু অসুস্থ আছেন তো আপনি ফ্যামিলি মেম্বারদের বলে দেবেন শনিবার সকাল সকাল গিয়ে নাম লিখিয়ে আসতে তাহলে আপনি হ্যাঁ ওই তো সকাল ছটা থেকে দশটা অব্দি হ্যাঁ ধরুন আমি প্রতি প্রতি পেশেন্ট আধ ঘণ্টা বা পঁয়তাল্লিশ মিনিট করে লাগে তো আপনি এবার দেখে নিন যে আপনার তাহলে কতক্ষণ পড়ছে প্রায় ওই এক ঘণ্টা দেড় ঘণ্টার মধ্যে হয়ে যাবে আশা করি কিছু কিছু পেশেন্টের থাকে ধরুন খুব ইয়ে থাকে যেগুলো আমরা তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে দিই সেগুলো অসুবিধা নাই আপনি তাহলে কালকে এক কাজ করুন শনিবার আপনি কাউকে দিয়ে নাম লেখাতে পাঠিয়ে দিন আর তারপরে তো আপনার সঙ্গে তো দেখাই হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ